পাঁচ দশ উনিশশো পঁচানব্বই সতেরো ছয় দুহাজার দুই তেইশ আট দুহাজার ছয় তিরিশ দুই উনিশশো একানব্বই দশ সাত দুহাজার সতেরো